আমি আপনার ওলা কোম্পানির একজন নিয়মিত গ্রাহক প্রচুর আমি যাতায়াত করি আমি আমার পরিবার নিয়ে দার্জিলিং বেড়াতে যাই তাই একটি প্রোমোকোড ব্যবহার করে যাতে প্রচুর ছাড় পাওয়া যায় তেমন একটি ছাড়ের কথা বলুন আমাকে